হ্যাঁ বলুন কতোটা লাগবে কী আচ্ছা কী কী সবজি লাগবে হ্যাঁ হ্যাঁ সবই পাওয়া যাবে কতোটা কী লাগবে সেইভাবে বলুন হ্যাঁ আমি জৈব সারেই তৈরি করি যেহেতু শুধু জৈব সারেই হয় না রাসয়নিক সারও দিতে হয় কিন্তু পরিমাণে অল্প আপনি কি দে দাম দাম বাজার যেরকম যাচ্ছে সেরকম অনুযায়ী পাবেন যে আমার এখানে সেইভাবে কী বলবো যেহেতু সেইভাবে আমরা বাড়িতেই তৈরি করি তাই বলে যে খুবই অত্যাধিক দাম সে রকমটা নয় যে রকম বাজারে যে রকম দাম চলছে সে রকম দামেই পাবেন কিন্তু আমরাটা জৈব সারেই তৈরি খুবই অল্প পরিমাণে রাসায়ন সারে তৈরি করা কত মানে চল্লিশ কিলো আলু দিলে হবে কতো দিন পরে অনুষ্ঠান আপনার আর লঙ্কা পেঁয়াজ আর সবজি কতোটা কতোটা লাগবে বলুন এই এই নম্বরে আপনি লিস্টটা করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন তাহলেই হবে হ্যাঁ একটু ছাড় দেওয়া যেতেই পারে সেটা আপনি কতোটা মাল নিচ্ছেন তার উপরে বলছি আপনি বেশি পরিমাণে নেবেন ছাড় অবশ্যই দেওয়া হবে হ্যাঁ হ্যাঁ জৈব সারেই তৈরি ওটা নিয়ে কোনো চিন্তা নেই এবার যদি ভালো লাগে তাহলে আপনি হোয়াটসঅ্যাপেই করে দেবেন কোনো অসুবিধা নেই